হ্যাঁ বলুন আলোচনা আলোচনা করলেই হয় বলুন শুনি সবাইকে তো পাওয়াই তো মুশকিল ব্যাপার কারণ সবাই তো কেউ তো নেই এখন যে যার এখন ব্যস্ত হয়ে যাচ্ছে পরিচিতি তো আছে কিন্তু সবাই তো আর কেউ তো ঘরে নেই সব তো ফাঁকে চলে গেছে যে যার কাজে এবারে সবাইকে তাহলে আবার ডাকতে হবে তারপর তো আলোচনায় বসতে হবে বছর তবুও কেমন কী হবে সেরকম ব্যাপারটা একটু যদি বলেন না সেটা নয় তবুও একটু বলছি আর কি যে কেমন কী পরিচালনাটা কেমন কী হবে সেরকম ব্যাপারে সবাইকে তো ডাকতেই হবে আমি তাহলে সবাইকে বলবো যে আসার কথা যে এরকম মিটিং হবে গাজনের সবাই তাহলে এসে জুটবে আর কি এবারে আপনারাই বলুন কবে ঠিক হবে সেরকম এবারে সবাইকেই তো জানতে হবে যে সবারই কবে হবে সেরকম বিষয় হলে তবে তো ডেটটা আপনি ঠিক করতে পারবেন না এবারে সবাইয়ের যেদিন ঠিক আছে তাহলে আমি সবাইকে ফোন করে জানিয়ে দেবো যে এরকম আগামীকাল মিটিং হবে তাহলে সবাই যেরকম জুটে যায় একসাথে হুম ঠিক আছে তাহলে বলে দেবো আর কি কালকে তাহলে সবাই দেখা হবে ঠিক আছে হুম